হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন যে দীর্ঘ বাইকিং করলে পরে বা বাইকে ভ্রমণ করলে পরে আমরা কীভাবে সুস্থ থাকব সেটার জন্য আমি দুটো কথা বলতে পারি যে এক নম্বর হচ্ছে আমরা বাইকে ভ্রমণ করি বা বাইকে যে কোনো জায়গায় যাই সেটা দীর্ঘক্ষণ না করে এক নম্বর বিষয় হচ্ছে রেস্ট নিয়ে সেটাকে ভ্রমণ করতে হবে অর্থাৎ কিছু দূর বাইক চালানোর পরে সেটাকে মানে বন্ধ করে অর্থাৎ দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর পর বাইকটা বাইক চালালে শরীরের ক্লান্তি বা শরীরের অসুস্থতা বোধ হবে না আর দু নম্বর হচ্ছে এক্সারসাইজ করতে হবে বাইক চালানোর পরে প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের দরকার বা প্রত্যেকের উচিৎ এক্সারসাইজ করা অর্থাৎ ব্যায়াম করা যদি আমরা সকাল সন্ধ্যায় ব্যায়াম করি তাহলে বাইক জার্নিটা বা বাইকে ভ্রমণটা কোনোভাবেই অসুস্থতার কারণ হবে না রাস্তায় কোনো ধরনের খাবার খেতে পছন্দ আমার মোটেই হয় না তবুও প্রয়োজনে প্রয়োজনের স্বার্থে খেতে হয় না থাকলে উপায় না থাকলে খেতে হয় মানে খুব একটা পছন্দ নয় না আমি বাইক চালানোর সময় পিঠে বা কাঁধে কোনোভাবেই কোনো ব্যথা অনুভব করি না